হ্যাঁ আমি বন্দে ভারত ট্রেনে ভ্রমণ করেছি যেটা অন্যান্য ট্রেনের থেকে অনেকটাই সুবিধাজনক ছিলো যেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে টয়লেট ওনাদের সিটের ব্যবস্থা প্রত্যেকটা জিনিসই নিট অ্যান্ড ক্লিন ছিলো খাওয়া দাওয়া দু বেলা ছিলো ইনফ্যাক্ট ব্রেকফ্রাস্ট টিফিন দুটোই আমরা পেয়েছিলাম খাবার দাবার সত্যিই খুব ভালো ছিলো সিটগুলো একদম যথেষ্ট পরিষ্কার শোয়ার জন্যও খুব সুন্দর যেখানে নরমাল ট্রেনগুলোতে এ সির ব্যবস্থা থাকে না তো বন্দে ভারত ট্রেনের কোচগুলোতে আমরা এ সির ব্যবস্থাও পেয়েছি তো নরমাল খুবই সুন্দর ছিলো জার্নি আমাদের কোনোভাবে সমস্যা হয় নি আশা করছি ভবিষ্যতেও হবে না ওরা যেইভাবে কাজ করছে ওনারা খুব সুন্দর করছে তো খুব সুন্দর ছিলো আর ট্রেনের কোনো আওয়াজের কোনো সমস্যা ছিলো না যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন ছিলো হ্যাঁ আর আমি ভ্রমণ করেছি দার্জিলিং গিয়েছিলাম